হ্যালো বলছি এটা কি শ্রীমা জুয়েলার্স আচ্ছা আমি আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই ওই কারণেই আপনার হ্যান্ড বিল দেখে ফোন নাম্বারটা নিয়েই ফোন করছি আমার সামনে সামনেই আমার ভাইয়ের বিয়ে তাহলে বিয়ের যে গয়নাগুলো সেগুলো আপনার দোকান থেকেই নেব সেই কারণেই জিজ্ঞাসা করছি যে আপনার কি দোকানের সমস্ত কিছু দেখেই মানে সামনাসামনি নেওয়া যাবে না অর্ডার দিতে হবে আচ্ছা আচ্ছা আমাকে আমার কিছু ডিজাইন পছন্দ আমার নিজের কাছে আছে অবশ্য আমি সেইরকম ডিজাইনেরই জিনিস কিনব তাহলে আপনাকে ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপে পাঠাব কি আপনি একবার দেখবেন আচ্ছা আপনার কী কী দোকানে মানে আমি একটু হাতের বালা চূড় কানের নেকলেস তারপরে মানতাসা সমস্ত কিছুই পাওয়া যাবে তো আর বলছি ভারী ওয়েট বেশি ওজনের না কম ওজনের না আমি হালকা ওজনের উপরেও কিছু নিতে চাই আর কিছু ভারী ওজনের উপরেও নিতে চাই আচ্ছা ঠিক আছে আপনার দোকানটা আচ্ছা পূর্ব মেদিনীপুরের কোনখানটায় একটু যদি বলেন আচ্ছা বাস স্ট্যান্ড থেকে নেমেই যদি আপনাদের দোকানের নাম বলি তাহলেই দেখিয়ে দেবে তো আচ্ছা আপনার আর দোকানটা কতক্ষণ মানে কী কী বার খোলা থাকে বৃহস্পতিবারও খোলা থাকে ও আচ্ছা অনেক সোনা দোকান বৃহস্পতিবার খোলা থাকে না তো তাই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে তো মঙ্গলবার আমি বুধবার বুধবার দিন বিকেলবেলা আমি আমার ভাইকে নিয়ে আপনার দোকানে যাব ওখানে গিয়েই আর আমার সাথে আমার মাও যাবে সঙ্গে তাহলে ডিজাইনগুলো যেই যেই ডিজাইনগুলো দেখব যদি পছন্দ হয়ে যায় তো ভালো আর যদি পছন্দ না হয় তাহলে আমি যে ডিজাইনগুলো আমার পছন্দের আমি আছে আমার কাছে দেখে রেখেছি ছবি দেখে সেই ছবিগুলো আপনাকে দেবো আপনি তাহলে বানিয়ে দেবেন আচ্ছা আপনি বলুন হ্যাঁ ঠিক আছে সেটা নয় আমি অগ্রিম দেবো আর অর্ডার দেওয়ার আপনি কতদিন পর জিনিসটা ডেলিভারি করেন হুম আচ্ছা আচ্ছা হুম কেননা আমার সামনেই তো বিয়েবাড়ি খুব বেশি দিন ধরুন সময় আপনাকে দিতে পারব না সেই কারণেই জিজ্ঞাসা করছি আর কি আচ্ছা ঠিক আছে চার্জের সম্পর্কে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি আপনার দোকানে গিয়েই আপনার সঙ্গে সরাসরি কথা বলব আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা রাখছি ধন্যবাদ